আমি আমাদের অঞ্চলে শুধু বাংলা ভাষাই প্রচলিত কারণ এখানটা বাঙালি যদিও এটা পশ্চিমবঙ্গ তাই বাঙালি কথা সবাই বলে থাকে কিন্তু বাংলা কথার ধরন অনেক জায়গায় আলাদা হয় যেমন পশ্চিমবঙ্গের বাংলা কথা কিন্তু ওটা গোদা বাংলা যেটাকে বলা হয় সেই ভাষা আর ধরুন কলকাতার ভাষা তা হলো একটু ভদ্র টাইপের বাংলা মানে ভদ্র যেটাকে যদিও বলি না ওটা হচ্চে মানে উচ্চারণটা সুন্দর করিতেছে ওটাও নয় তো কেমন আছিস এরম হবে কেমন আছু কেমন আছ্ এরকম এরকম ব্যাপার আর কী তো আপনি যদি বাঁকুড়ার দিকে যান তাহলে দেখবেন হ বটে এরকম কোনো শব্দ আছে যাইবেক আইবেক এরকম শব্দ আর কী আর পুরুলিয়ার দিকে গেলে তো আলাদাই শব্দ আমি যদিও ভুলে যাচ্ছি কথাগুলো কিন্তু ভেবে দেখবেন সেই কথাগুলো একটু আলাদা টাইপের আর পাহাড়ি অঞ্চলের ভাষাগুলি একটু অস্পষ্ট টাইপের বাঙালি হলেও কিন্তু বাংলা কথা হলেও কিন্তু একটু অস্পষ্ট টাইপের মানে হয়তো এটার সাথে হিন্দি একটু টাইপের মিশ আছে এরকম ব্যাপার আর কী বাংলা ভাষা যদিও ভালো বলতে পারেন তো বাংলা ভাষা সবচেয়ে ভালো বলা হয় ওই নিচের দিকে প্রায় ওই কলকাতা এরকম জায়গার করে আর মুর্শিদাবাদের বাংলা ভাষা একটু অন্য টাইপের মানে ওখানে মুসলিম দেশ তো তাই মুসলিমের ভাষা একটু আলাদা টাইপের হয় তাই ওখানের ভাষা একটু আলাদা টাইপের হয় তো অনেককে দেখেছি আমি যে ধরুন আমাদের এখানে আঞ্চলিক ভাষা অন্য কোনো আঞ্চলিক ভাষা উপভাষা তাও সেটা হচ্ছে ওই ভাষাটি হলো অলচিকি অলচিকি হচ্ছে আদিবাসী ভাষা এবং আদিবাসী ভাষা আমি শেখার চেষ্টাও করেছি এবং আমি চাই যে আমাদের ভারতের প্রায় অনেকগুলো ভাষার মধ্যে অনেকগুলো আমি শিখতে পারি অনেকগুলো জানতে পারি এখন অবশ্য আমি জানি বাংলা ইংরেজি হিন্দি এই তিনটেই প্রায় আমি জানি এর বায়রে আবার কী জানতে ইচ্ছা চাই সেটা হচ্ছে আমার অলচিকি ভাষাটা আমার জান্নার খুব ইচ্ছা আচে এবং তার সাথে আমার শেখার ইচ্ছা আছে ওই তেলেগু ভাষা এরকম আর কী আর ইন্টারন্যাশেনাল আর একটা ভাষা শেখা আছে গ্রীক ভাষা আর আমার ভারতবর্ষের প্রায় আমার সব ভাষাই সেখার ইচ্ছা আছে ও তেলেগু তারপরে ধরুন মহারাষ্ট্রের ভাষা সবই একটু হিন্দি টাইপের মিশ আছে তাই আমি অতোটা অসুবিদা হবে না কিন্তু তেলেগু আর মালায়ালাম আর তার সাতে তেলেগু মালায়ালাম আর একটা কী ভাষা আছে দক্ষিণের ওই ভাষাগুলো কিন্তু হিন্দির সাথে একটু কোনো মিশেল নেই তো উপরের দিকে যতো আছে তত মিশেল আছে ধরুন পাঞ্জাবের ভাষাটা একটু হিন্দির সাথে মিশেল আছে কিন্তু বাকি ভাষাগুলো মিশেল নেই কিন্তু এগুলো আমি শিখতে চাই আর কথা রইলো সবচেয়ে ভালো ভাষা সেটাও আমার বাংলা ভাষা কারণ সেটা আমার মাতৃভাষা আর মাতৃভাষাকে আমি খুব সম্মান করি এবং বাংলা ভাষায় আমি সব সময় কথা বলে থাকি আর কিন যদিও বাংলা ভাষার জন্য আমি টিউশনও লিয়েছি এবং বাংলা ভাষায় শুধুমাত্র কথা সাহিত্য আমাকে ভাল লাগে আর কিন্তু গ্রামার যেটা থাকে সেটাও ভালো লাগে কিন্তু অতোটাও নয় কারণ আমি অতোটা গ্রামারে বিশ্বাসী নই তাই অতো গ্রামার শিখে আমার যদিও লাভ নেই

ধন্যবাদ